সাধারণত একটি রাজ্যের যে সমস্ত মানুষ সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে ভিন্নতর যাদের সংস্কৃতি আলাদা যাদের সামাজিক ব্যবস্থাপনা আলাদা তাদেরকেই উপজাতি বলা হয়ে থাকে সাধারণত আমি সাধারণত ভারতবর্ষে বাস করি তো আমার দেশ ভারতবর্ষ তো এখানে আমি যেখানে থাকি মানে আমার শহর আমার জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এখানে সাধারণত উপজাতি বলতে আদিবাসী সম্প্রদায়কেই এই দেখে থাকি এবং তারাই এখানে বসবাস করে থাকে ভিন্ন এক রকমের উপজাতি যারা অন্য দেশ থেকে উঠে এসে আমাদের এই দেশে বসবাস করছে এবং তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের দেশে বসবাস করছে তাদের সংস্কৃতিটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি তাদের সংস্কৃতিটা কতটা ভিন্ন আমাদের যে সমস্ত মানুষ আমাদের ও এক উপজাতি থেকে এবং তাদের উপজাতি থেকে কতটা যে আলাদা হতে পারে আমরা তা এখন নিজের চোখে পাচ্ছি তাদের সংস্কৃতিটা পুরোটাই আলাদা কারণ তাদের সংস্কৃতির মধ্যে রয়েছে নাচ তাদের নাচের ধরন আলাদা তাদের কথাবার্তা আলাদা তাদের ভাষার পরিবর্তন হয়েছে তাদের ভাষাটাও আলাদা আমাদের থেকে অনেকটাই বিভিন্ন আদিবাসী ভাষা যে সমস্ত ভাষা রয়েছে আমরা সেটা কিছুই বুঝতে পারি না পারি না কিন্তু তারা নিজেদের মধ্যে কথা বলে থাকে এবং তারা তাদের ভাষাটা বুঝতে পারে তারা একটা অনেক বৃহৎ অংশ জুড়ে বসবাস করে থাকে এবং তাদের সংস্কৃতিটাকে এ তারা এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সাধারণত এইট্টি থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন মানুষজন উপজাতি হয়ে থাকে এবং সমস্ত উপজাতির মধ্যে সাধারণত চার শতাংশ হচ্ছে এই আদিবাসী সম্প্রদায় এই আদিবাসী সম্প্রদায় উপজাতিটা আমার আমি সাধারণত দেখে থাকি এবং তারা এই আমাদের এখানে এসে বসবাস করে থাকে তাদের প্রধান প্রধান কাজগুলি হচ্ছে তারা তাদের তির ধনুক চালাতে জানে এবং তারা তাদের আধুনিক নাচ করতে জানে এই হচ্ছে তাদের দৈনন্দিন পেশা